আমার ভ্রমণের সময় আমি পরিবহনের সবচেয়ে সাধারণ মাধ্যমগুলি ব্যবহার করি আমি কোথাও ভ্রমণ করতে গেলে এলে নিজের জামাাকাপড় নিয়ে যাই সব জিনিস নিজেকে গুটিয়ে নিই গুটিয়ে নিই গুটিয়ে নেওয়ার পর একটা আমার ট্রলি ব্যাগ আছে নিজের পার্সোনালি সেই ট্রলি ব্যাগে নিয়ে যায় বিভিন্ন জায়গায় ভ্রমণে যায় তো সেই ট্রলি ব্যাগে ভ্রমণের জন্য এক আলাদা ট্রলি ব্যাগ আছে তারপর নিজের কারে পার্সোনাল কারে ট্রু ভ্রমণ করতে সেই সম্পর্কে আমার এই এইটুকুই জ্ঞান আছে